হ্যাঁ আমাদের পরিবারে এমন একটি রেসিপি রয়েছে যেটা বিভিন্ন প্রজন্ম ধরে বংশ পরম্পরায় চলে আসছে এই রেসিপিটির নাম হলো সোয়াবিনের তরকা এই রান্নাটি সর্বপ্রথম আমার ঠাকুমা আমাদের বাড়িতে করেছিলেন এবং বিভিন্ন নাম যশ খ্যাতি অর্জন করেছিলেন আমাদের পরিবারের সবারই ভালো লাগে এই রেসিপিটি তারপর আমরা এই রান্নাটি আমাদের পাড়ার অনেক প্রতিবেশীদেরকে খাইয়েছি তারা যথেষ্ট সুনামও করেছে তাই কোথাও বিভিন্ন অনুষ্ঠান বাড়ি হলে আমাদের পরিবারের কাউকে ডাকা হয় শুধুমাত্র এই সোয়াবিনের তরকাটি রান্না করার জন্যই এই তরকাটির রেসিপি বলতে গেলে একটি গোপন মশালা হলো তরকাটির রেসিপি এর জন্য কি কি লাগে সেইটা সর্বপ্রথম বলতে গেলে প্রথমেই লাগে সোয়াবিন এই সোয়াবিনটাকে ভাপিয়ে জলের মধ্যে নুন দিয়ে ভাপিয়ে তারপরে সেটাকে নিংড়ে আলাদা করে রাখতে হবে তারপর ছোটো ছোটো করে কুটে নেওয়া আলুগুলোকে তেল দিয়ে ভাজতে হবে এবং আদা লঙ্কা জিরা দিয়ে সেটি ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তারপর সেইটি তুলে নিয়ে এই সোয়াবিনটি একসাথে দিয়ে ভালোভাবে মাখাতে হবে দিয়ে আমাদের পরিবারের যে গোপন মশলাটি রয়েছে সেটি একটি মিশিয়ে তারপরে কিছুক্ষণ বাদে ঢাকা দিয়ে রাখতে হবে তারপর ধীরে ধীরে এর উপর একটা তেলভাব চলে এলে ঢাকনাটি খুলে তরকারিটি গরম গরম মানুষের পাতে পরিবেশন করা হয়